আমাদের এলাকা বলতে যেহেতু আমি থাকি শহরে সেহেতু আমার শহরে বিশেষ পাখি বলতে দেখা যায় যেমন কাক

পায়রা আমি সাধারণত এই তিনটে পাখি মোটামুটি দেখেছি এই ছাড়া আমার আর চোখে খুব বেশি পাখি পড়েনি বা আমাদের শহরে অন্য পাখি খুব কম দেখা যায় আমার প্রিয় পাখি বলতে বাবুই পাখি কারণ এই জন্য আমার কাছে প্রিয় যে বাবুই পাখি তার ঠোঁটের মাধ্যমে খুব সুন্দর বাসা বুনতে পারে খুব সুন্দর বাসা এই জন্য বলছি যে বাসাটা থাকে তাল গাছে একদম পাতার নিচে ঝোলে ঝড় বর্ষা বন্যা কিছু যাই হোক বাসাটার কিছু হবে না আর বাসাটাই এতো নিখুঁতভাবে করা যে আমাদের মানুষ সবথেকে বুদ্ধিমান প্রাণী তো আমাদের মানুষ বাবুই পাখির বাসাটা নকল করতে পারবে না যতই কষ্ট করুক নকল করতে পারবে না এই জন্যে বাবুই পাখি আমার কাছে আমার প্রিয় পাখি বাউল পাখির বাসা এতটাই ধৈর্য ধরে বানায় পাখিটা তার মুখ থাকে আরেকদিকে আর সে ঢোকে অন্য পথ দিয়ে এই জন্য তৈরি করা যে তার বাচ্চা শিকারের জন্যে যে সাপ বা অন্য অন্য প্রাণী যায় যে যেটা মুখ থাকে সেই মুখ দিয়ে গেলে তার বাচ্চা থেকে খুঁজে পাবে না বা সেই মুখ দিয়ে গেলে মানে বাসার ভেতরে প্রবেশ করতে পারবে না এতটাই বুদ্ধি দিয়ে করা তো আমাদের আগামী প্রজন্মের মানুষদের কিছু শেখা উচিত যে কতটা কষ্ট করে পাখির বাসাটা তৈরি করা বা বানানো এই জন্যে বা বাবুই পাখি আমার কাছে আমার প্রিয় পাখি